হ্যাঁ হ্যাঁ দাদাভাই বলুন

হুম বলুন কেমন সেটের পাতা বলতে গেলে এখন জোড়া এমনি সিঙ্গেল নিলে তিন টাকা জোড়া নিলে পাঁচ টাকা এবারে এই রকমভাবে বেচা কেনা হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই এখন পূজার সময় প্রচুর মাল তোলা হয়েছে ধরুন আপনার কানে আছে বিভিন্ন রকম আঙুলে আছে বিভিন্ন রকম আংটি গলায় এখন কতো রকম উঠেছে কম দামে দ দশ টাকা থেকে শুরু করে এখন আড়াইশো তিনশো চারশো শাখা বাঁধানো পলা বাঁধানো মানে বিভিন্ন রকম বিভিন্ন বাচ্চাদের কতো মাথার হেয়ার ব্যান্ড ক্লিপ টিপ বিভিন্ন রকম তাদের বিভিন্ন রকম জিনিস নেল পালিশ এই রকম বিভিন্ন মানে একটা স্টেশেনরি জিনিসের দোকানে যতোগুলো মানে জিনিস রাখা যায় মোটামুটি সব রকমই আমরা রেখেছি আজকাল মাথার কালি হচ্ছে যে বিভিন্ন রকমের ওই গোদরেজ ওই সব আমাদের দোকানেই পাওয়া যায় হুম বলুন আমরা আমার আমার হ্যাঁ আপনি মোটামুটি সকাল ওই নটা থেকে রাত এখন আট নটা পর্যন্ত পূজার মার্কেট তো এখন একটু রাত করে খুলে রাখতে হয় এটা অন্য সময় হলে

হ্যাঁ ডিসকাউন্টে তো কম দিতে হবে যেহেতু আপনিও তো লাভ রাখবেন না এবার আমার কেনাকাটার ওপরে সেরকম আমি একটু কম লাভ যেহেতু আপনি অনেক মাল নেবেন সেরকম আপনাকে একটু আমি কম রেঞ্জে দেবো হুম হ্যাঁ সেটাই বললাম তো হুম একশোবার একশোবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নেবো হ্যাঁ নিশ্চয়ই হুম হুম হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয়ই নেবো হ্যাঁ একশোবার যেহেতু আপনিও তো বিক্কিরি করে কিছু লাভ রাখবেন আর যেহেতু আমার আপনি কাছ থেকে অনেক মাল নেবেন যেহেতু আমি একটা দু কাস্টোমার রেখে যার কাছ থেকে একটা টিপের পাতা বিক্কিরি করে যা লাভ পাবো আপনার কাছে সেটাকে আমি যদি বাক্স ধরে দিই তো লাভটা আমাকে একটু কম রেখে আপনারও যেহেতু লাভের অংক রাখতে হবে সেই হিসাবে আমি আপনাকে দেবো নিশ্চয়ই দেবো হুম হুম হুম হুম হ্যাঁ রাখুন রাখুন দাদা রাখুন এবার